হ্যালো বলছিলাম তুমি কি আমিনা ডাক্তার আপনার চেম্বারে আমি গিয়েছিলাম কিছু দিন আগে আপনার যে ওষুধগুলো আপনি দিয়েছেন ওষুধগুলো খেয়েছি কিন্তু কমছে না হ্যাঁ আমি তো খাচ্ছি তিন টাইম ওষুধ দিয়েছেন তিন টাইম খাচ্ছি কিন্তু মানে কিছু পরিবর্তন হয় নি সেই যেউ যেমন শরীর খারাপ একদম উঠতে পারছি না খেতে পারছি না মাথা ঘুরছে এরকম মানে কিছুই করতে পারছি না ওষুধটা খেয়ে বোঝা যায় যে কিছু কমছে কী কিছু বাড়ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কী করবো ডাক্তারবাবু ম্যাম বলুন কী করবো কী হসপিটাল বলুন নালাগোলা হসপিটাল নাম শুনেছি অনেক দূরে তো ও কিন্তু ওখানে যাবো ঠিকই আমি তো চিনি না তো যদি আপনার কাছে ফোন টোন করা হয় বা ওই টাইমে যদি চিনতে না পারি আপনি একটু বলে দিতে পারবেন তো যে কোন রাস্তাতে কোন রাস্তায় যেতে হবে বা কোথায় কীভাবে গেলে ওখানে পৌঁছাবো আপনি একটু বলে দিতে পারবেন তো রেখে দিচ্ছি